হ্যাঁ আমি মনে করি যে টিভি বা ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখান থেকেও নানা রকম বিষয়বস্তু আমরা জানতে পারি বা টি ভি এবং অনলাইনে রাখা উচিত শিশুদের উন্নতির বিকাশের জন্য তাছাড়াও অন্যান্য সাইট আছে যেখান থেকে সমস্ত কিছু জানা যায় চ্যানেল বা ওয়েবসাইট আছে সেটা আমি অনুসরণ করতে পারি